গাছিতলার আশীর্বাদ দোকান থেকে আমি কিছুদিন আগে একটা জামা কিনেছিলাম সেটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখি রঙটা খুবই সুন্দর এবং খুবই টেকসই আমি অনেকদিন সেটা ব্যবহার করেছি এবং অনেকদিন ব্যবহার করার পরেও আমার জামাটা খুবই ভালো লেগেছে এবং জামাটা পরলে মনে হয় জামাটা পরলে খুবই আরামদায়ক লাগে এবং আমি অনেকবার কাচার পরেও দেখেছি জামার রঙটা একই রকম আছে কোন পরিবর্তন হয়নি যে কে সেই রকমই রয়েছে তাই আমি আমার ভাইকে সাজেশন দিয়েছি যে যদি কখনো জামা কিনিস তাহলে তুই ওখানে গাছিতলা থেকে আশীর্বাদ দোকান থেকেই কিনতে পারিস দেখবি তোর ভালো খুব ভালো জামা পাবি এবং খুবই সস্তায় পাবি তো ওখানে খুব সস্তায় জামাকাপড় পাওয়া যায় তুই ওখান থেকে কিনে নিতে পারিস